আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি হলো শাড়ি কারণ আমি শাড়ি সম্পর্কে আমার ধারণা খুবই খারাপ যদি বলতে হয় যে কেন তাহলে আমার মনে হয় যে শাড়ি শাড়ি পরা খুবই কষ্টকর একটা জিনিস শাড়ি পরতে অনেকটা বেশি সময় লাগে আর শাড়ি পরে নেওয়ার পরও হ্যাঁ গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলা বাংলার কেন বলছি পুরো বাঙালিরাই শাড়ি পরতে পছন্দ করে কিন্তু আমার মনে হয় যে শাড়ি পরলে মানুষ ততোটা সহজভাবে বা ততোটা নিজের মনের মতো করে থাকতে পারে না যতোটা সে অন্যান্য কোনো পোশাক পরে থাকতে পারে কারণ শাড়ি পরে তারপর সেটাকে ঠিক মতো যদি বহন না করতে পারে তাহলে সেই শাড়ি পায়ে জড়িয়ে সে পড়ে যেতে পারে এছাড়াও মানুষের শাড়ি পরে শাড়ির যে আঁচল যদি সে শাড়ি পরে সে রান্না করে অনেক ক্ষেত্রে আমি অনেককে দেখেছি অনেক রকম সমস্যার সন্মুখীন হয়ে গেছে অনেকে পড়ে যায় কারোর আবার রান্না করতে গিয়ে সেই উনুনে বা গ্যাসেও অনেক সময় হয়েছে দেখেছি যে শাড়ির আঁচলে আগুন ধরে গিয়েছে তার থেকে বিপদের সৃষ্টি হয়েছে এছাড়াও শাড়িগুলো অনেক সময় হয় যে সুতির শাড়ি বলছে তার সাথে অন্য কাপড় বা অন্য সুতো মিশিয়ে দিচ্ছে এর ফলে সেইগুলো পরে অতোটা শান্তি পাওয়া যাচ্ছে না বা আরাম পাওয়া যাচ্ছে না যার ফলে খুবই কষ্ট হয় এই গরমকালে বা শীতকালেতেও কষ্ট হয় কারণ সুতির কাপড় মানুষ গরম কালে পরে যখন সেই সুতির শাড়ির সাথে সুতোর যে কাজগুলো সেই সুতোর সাথে অন্য সুতো মিশিয়ে দেওয়ার ফলে কী হয় যে সেগুলো নরম হয় না তো নরম হয় না যখন সেগুলো গরমে পরে থাকতে অনেকটা বেশি গা চুলকাতে থাকে কুটকুট করতে থাকে গা জ্বালা হয় গায়ে র্যাশেস বেরিয়ে যায় অনেক সমস্যা হয় তো শাড়ির সম্পর্কে আমার ধারণা ওই জন্য খুবই খারাপ এছাড়াও শীতকালে যখন ওই স্যাঁতস্যাঁতে শাড়িগুলো পরি আমরা তখন দেখা যায় ওই স্যাঁতস্যাঁতে শাড়িগুলো শীতে আরও বেশি ঠান্ডা লাগছে তো এই জন্য আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি হলো শাড়ি এবং শাড়ির সম্পর্কে আমার ধারণা খুবই খারাপ এবং আমি একটা শাড়ি কিনেছিলাম খুবই খুব জলদি জলদি সেটা নষ্ট হয়ে গিয়েছিল এবং আমার ওই জন্য শাড়ির সম্পর্কে ধারণা খুবই নেতিবাচক বা আমার খুবই খারাপ ধারণা